আমাদের বর্তমানে ভারতবর্ষে অনেক মানুষ বসবাস করে তাদের মধ্যে অনেকে এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানে আবার অনেকেই জানে না আমাদের বাড়ির মতো অনেক বাড়িতেই তাদের ভাই বোন ছেলে মেয়ে ইত্যাদি পড়াশোনা করে ভবিষ্যতে উন্নততর পদে চাকরি করার জন্য কিন্তু আমাদের পরিবারে আমার ভাই বা বোনকে আমি ভালোভাবে পড়াতে চাই কারণ আমার ভাই খুব মেধাবী ছাত্র সে পড়তে খুব ভালো লাগে সে পড়তে খুব ভালোবাসে এবং তাই আমি তাকে খুব ভালোভাবে পড়াতে চাই সে বিদ্যালয়ে পো সব শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এবং সে একটি মেধাবী ছাত্র তাই আমি ওকে তা তার ইচ্ছা সে ভবিষ্যতে ডাক্তার হিসেবে পড়তে চায় তাই আমি দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর তাকে মাধ্যমিকে এবং উত্তীর্ণ হওয়ার পর তাকে আমি বিজ্ঞান বিষয়ে পড়াতে চাই এবং বিজ্ঞান বিষয় পড়ানোর পর তাকে আমি ডাক্তারি লাইন হিসেবে পড়াতে চাই এবং ডাক্তারি পরীক্ষায় পাশ করার পর সে যাতে ডাক্তার হয় এটাই আমার মনে কামনা করি এবং তাকে পড়াতে চাই কারণ সে খুব মেধাবী ছাত্র সে পড়তে খুব ভালো লাগে তার পড়তে খুব ভালো লাগে তাই আমি ওকে পড়াতে চাই